আমার প্রিয় মাছ রুই আমি রুই মাছ খেতে পছন্দ করি কারণ এটি দেশীয়ভাবে কুকুরে চাষ করা হয় সাধারণত মানুষ যেরকম মাছ খেতে পছন্দ করে সেগুলো হলো কাতলা মৃগেল রুই মাগুর ইত্যাদি মাছ খেতে মানুষ বেশি পছন্দ করে